হ্যাঁ আমি একবার একটা আমার একটা কুটুম বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বাবা মা ভাই দিদি বোন সবাই দেখি গেম ফোনে ফ্রি ফায়ার খেলছিলো আমিও মোটামুটি ফ্রি ফায়ার গেমটা ভালোই খেলা করি সেখানে গেলাম গিয়ে দেখলাম সবাই একসঙ্গে বসে ফ্রি ফায়ার গেম খেলা করছে তারপর আমি বললাম আমাকে একটু খেলতে নে বা আমাকে খেলতে নিল তারপর আমি খেলা করছি ওদের সঙ্গে ওরা খুব সুন্দর খেলা করছে তারপর আমাকে শিখিয়ে দিলো ভালো আরও ভালোভাবে খেলতে লাগবো আমি তারপরে আমি সেখানে সবই সম্প্রদায় অংশ নিলাম মাঝে মাঝে ওদের সে আমি খেলা করি খেলা করতে আমার খুব ভালো লাগতো তারপর একদিন আমি আবার ওদের বাড়িতে তাও চলে এসেছিলাম কিছুদিন পর আবার ওদের বাড়িতে একবার গিয়েছিলাম গিয়ে তারপরে গিয়ে দেখি ওরা আবার গেম খেলা করছে ভাত চাত খেয়ে সব শুয়ে বা বসে বিশ্রাম নেওয়ার সময় ওরা আবার দেরি গেম খেলা করছে আমিও তাদের সঙ্গে খেললাম তারপর তাদের মতোই তো আমি খেলা প্রায় শিখে গিয়েছি তারা আমাকে প্রশংসা করতে লাগলো যে তুই হেভি সুন্দর খেলা শিখে গিয়েছিস আমিও আমার নিজেকে খুব গর্ববোধই গর্ববোধ করছিলাম কারণ তারাকে তারা আমাকে খুব প্রশংসা করছিলো ওই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছিলাম আর তারপর মাঝে মাঝে ওই গেম ওরা গেমিং খুব ভালো খেলে গেমিং ওদের দামি দামি ফোন আছে আমাকে বললো তুই একটা ভালো ফোন কিনে নে আমিও ফোন কিনলাম একটা কিছুদিন পর আবার ফোন কিনে আরও ভালোভাবে গেম প্লে করতে শিখলাম এখন ওদের সঙ্গে প্রায় সময় আমি গেম খেলি আর ওদের সঙ্গে গেম খেলা করতে আমার খুব ভালো লাগে আর ওরা খুব সুন্দর খেলা করে আর ওরা ওদের ফ্যামিলিটাই পুরো সবাই ধরতে গেলে গেম খেলা করে আর আমারও ফ্রি ফায়ার গেমটা খেলতে খুব ভালো লাগে আগে ভালো লাগতো না এখন এখন খেলতে পারতাম না এখন খেলা শিখে গিয়ে খুব ভালো লাগে আর আমি এখন সারাদিন প্রায় গেম খেলি